বাচ্চারা আজকাল খেলে এমন অনেক নিত্যনতুন গেম বেরিয়ে গিয়েছে এখন বেশিরভাগ বাচ্চারাই ফ্রি ফায়ার নামক গেমে অনেকটাই আসক্ত ফ্রি ফায়ার ছাড়াও আরও নিত্যনতুন অনেক গেম রয়েছে যেমন পাবজি কল অফ ডিউটি টেম্পেল রান এই সমস্ত অনলাইন গেম বাচ্চাদের মস্তিষ্কে একদম ঢুকে বসে গিয়েছে এই সমস্ত অনলাইন গেম বাচ্চাদেরকে এতটা অ্যাডিক্টেড করে ফেলেছে যার তাদের পড়াশোনা নষ্ট করেছে তুলেছে নিত্যদিন তারা গেমের প্রতি এতটাই আসক্ত তাদের দিন দৈনন্দিন খাবারের প্রতি কোনো সময় জ্ঞান থাকে না তারা কখন কি কাজ করে তার প্রতি কোনো কন্ট্রোল থাকে না তারা গেমের প্রতি আসক্ত হয়ে থাকে সারা দিন তাছাড়া গেমের কারণে অনেক শিশুর মাথার প্রবলেম হইতে শুরু করে মাথার অনেক ধরনের রোগ দেখা যায় তাদের রক্ত সমস্যা দেখা দেয় গেম অত্যন্ত একটি খারাপ জিনিস কিন্তু অনেক সময় দেখা যায় গেম ভালো ভূমিকাও পালন করে আমাদের জীবনে যখন কোনো মানুষের জীবনের অবসর সময় কাটতে চাই না তখন তারা অনেকেই গেম খেলে এই অবসর সময়টিকে কাটাতে পারেন গেম অবশ্যই ভালো একটি খেলা গেম আমাদের শরীরে তখনই উপকারে লাগবে আমাদের জীবনে তখনই উপকারে লাগবে যখন সেটিকে আমরা সঠিক মাত্রায় কাজে লাগাব গেম অতিরিক্ত খেলে অ্যাডিক্টেড হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস যার ফলে ছাত্র ছাত্রীদের পড়াশোনা নষ্ট হয় এ কিন্তু অবসর সময় যদি আমরা একটু আধটু গেম খেলি তখন আমাদের প্রতি এতটা প্রভাব ফেলতে পারে না এই গেম যা আমাদের সময়কে খুব অতি দ্রুত পার করে দেয় কিন্তু আমরা সেই উপলব্ধি করতে পারি না